বলুন হ্যাঁ বলুন বলুন শুনতে পাচ্ছি হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা আচ্ছা মিড ডে মিলের মিড ডে মিলের খাওয়া দাওয়া সম্বন্ধে

আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন হ্যাঁ

তো সব কিছু তো সব কিছু সব কিছুই তো শুনলাম এর পরে আপনি এগুলো ছাপবেন এর পরের যে সমস্যাগুলো হবে সেগুলো আপনি ফেস করতে পারবেন তো আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না আমি তো আমি তো আমি তো আমি আমারটা ভাবছি না আমি তো আমারটা ফেস করে নেবো কিন্তু আপনি শেষ রক্ষা করতে পারবেন তো জানেন তো বর্তমান পরিস্থিতিটা আচ্ছা

না আমাকে আমার তো ছাপার কোনো সমস্যা নেই আমার তো সংবাদ ছাপা নিয়ে কথা আমি সংবাদ পেয়েছি সেটা দিয়েছি যেটা আমাকে বলবে আমি বলে দেবো কিন্তু আমি কোথার থেকে পেয়েছি যখন তদন্ত হবে আপনার নামটা তখন আসবে তখন আপনি ফেস করতে পারবেন তো সেটাই বলছি বর্তমান

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিঃসন্দেহে নিশ্চিন্তে থাকুন কাল হেডলাইনে আমি এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে হুম হ্যাঁ